হ্যালো হ্যাঁ ম্যাম বলছিলাম প্লাটিনাম জিম কেন্দ্র থেকে বলছেন আমি নবীনকুমার বলছি আমাকে এক এই নম্বরটা একটা বন্ধু দিয়েছে আমি একজন ছাত্র ঠিক আছে তো আমি ভাবছিলাম যে এই পড়াশুনার সাথে সাথে একটু শরীরচর্চাটাও করে নিই সেইজন্যই আপনাকে কল করলাম ম্যাম আমার সময় বলতে গেলে সকালের দিকে সুবিধা হবে কারণ আমার তো দশটা থেকে ইউনিভার্সিটি থাকে

তাহলে আমি ওই আটটা থেকে যাব আটটা থেকে নটা

আচ্ছা আর আমার এক ঘণ্টার মধ্যে সবকিছু হয়ে যাবে কমপ্লিট মানে ওই সময়ের মধ্যে সব কাজ হয়ে যাবে তো আচ্ছা হ্যাঁ আচ্ছা ম্যাম আরেকটা কথা জিজ্ঞেস করার ছিল আমার যে আমি যেহেতু আগে কোনোদিন জিম করিনি ঠিক আছে প্রথম তো শুরু করতে চাই কিন্তু সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না তো আচ্ছা তাহলে আমি নেক্সট দিন থেকে জয়েন হ্যালো ম্যাম হ্যাঁ ম্যাম ধন্যবাদ আপনাকেও